হ্যাঁ ব বলুন বুঝতে পারছিনা ভালো করে বলুন আমি দশটার থেকে একটা পর্যন্ত চেম্বারে থাকি আমি কালকে তো থাকছি না আমি পরশু থাকছি আপনি কি আগে কোথাও ডাক্তার দেখিয়েছিলেন উনি ওই ওই কিছু কি ব্যায়াম দেখিয়ে দিয়েছিলেন হ্যাঁ ওই ব্যায়ামগুলো কন্টিনিউ করবেন আপনি যে ওষুধপত্র দিয়েছে ওগুলো আস্তে আস্তে আপনি খাবেন কাল বাদ পরশু আমি বসছি আমার বিকালে চেম্বারে আপনি মেডিকেল চেম্বারটায় আসবেন এসে আমার কাছে দেখবেন দেখাবেন একটু রিপোর্টটা আমি রিপোর্টটা দেখে বলে দেব এই ওষুধগুলো খাবেন আর যেগুলো চলবেনা সেগুলো খাবেন না বুঝলেন আপনি কি এক্সরেটা করেননি হ্যাঁ এক্সরেটা করিয়ে নেবেন এক্সরেটা জরুরি বিরাট এক্সরেটা দরকার আপনার যদি পায়ে যদি হাঁটু আর ইয়ে ফেটে যেতে পারে হাড় হাড় যদি ফেটে যায় তাহলে বুঝতে পারা যাবে এক্স রে থেকে যে হাড় ফেটেছে না কী হয়েছে তখন বুঝতে পারা যাবে হ্যাঁ টাউনে গাছের তলায় ওখানে এক্স রে করে নেবেন ওখানে ভালো এক্স রে হয় আমার নাম নিয়ে বলবেন ও করে দেবে এক্স রে হ্যাঁ সাদাটাতে করিয়ে নেবেন ভালো ওখানে এক্স রে হয় হ্যাঁ পরশু বসি আর আমার হ্যাঁ চেম্বারে থাকছি আমি পরশু দশটা থেকে একটা পর্যন্ত চেম্বারে থাকছি আমি না আগের থেকে নাম লিখিয়ে নেবেন আগের দিন আপনি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত নাম লেখাতে পারবেন নাম লিখে আপনি হচ্ছে চলে আসবেন তারপরের দিনে সকাল নটার সময় চলে আসবেন আমি দশটার সময় আসব সকাল নটার সময় এসে আপনি খাতাটা আগে চেক করে নেবেন কত নম্বরে নাম আছে আপনার যদি দেখে আপনার তিন থেকে চার নাম্বারে নাম আছে তাহলে আমি এসেই আপনাকে আগে দেখে দেব দেখে তাহলে আপনারা বাড়িটা কোথায় আপনার ও আমার ফিস সম্বন্ধে জানেন তো আমার ফিস সম্বন্ধে আমি বলছিলাম আমার ফিস সম্বন্ধে জানেন তো আমার তিনশো টাকা করে ফিস লাগে দিতে পারবেন তো হ্যাঁ আপনি দেখিয়ে দেবেন তারপরে যখন বেরিয়ে যাবেন তখন আপনি ফিসটা ক্লিয়ার করে বেরিয়ে যাবেন আপনি তাহলে কাল বাদ পরশু আসবেন হ্যাঁ পরশু দিন দেখা হবে হ্যাঁ আসবেন আপনি আর যে ব্যায়ামগুলো উনি দেখিয়ে দেখিয়েছেন ওই ব্যায়ামগুলো করবেন ওষুধটা নিয়মিত খাবেন ওষুধগুলো কী কী ওষুধ দিয়েছে একটু নামটা বলতে পারবেন

হ্যাঁ ওইটা পায়ে সবসময় পরে থাকবেন রাত্রেবেলা শোওয়ার সময়ে খুলে দেবেন আর বাকি সবসময় পরে থাকবেন ওইটা কাজে লাগবে আপনার